আমার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে ইতিবাচক অভিজ্ঞতা বলতে আমি আমার কাছে একটি শাড়ি রয়েছে আমি আমি যে শাড়িটি কিছুদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আমি দেখতে দেখতে আমার শাড়িটা খুব ভালো লেগেছিলো দিয়ে আমি অর্ডার করেছিলাম তো পাঁচ দিনের মধ্যে এ শাড়িটা আমার কাছে চলে আসে শাড়িটা চলে আসে আমার শাড়িটা খুলে দেখলাম ভালো শাড়িটা আর আমি যেরকম কালার দেখেছিলাম দেখছি সেরকম কালারই আসছে সব কিছু ঠিকই ঠিকই আছে তো সেই ক্ষেত্রে শাড়িটার দামও কিন্তু খুব বেশি থাকেনি খুব অল্প দামের মধ্যেই শাড়িটা আমি ভালোই পেয়েছি এ যে শাড়িটা আমার পছন্দ হয়েছে যেটা আমি ফেরত দেওয়ার মতন আর কোন এটা ভাবিনি শাড়িটার যেরকম কালার চয়েস করেছিলাম সেরকম কালারই আসছে যেরকম ওম ডিজাইনটা দেখেছিলাম সেরকমই আসছে তো শাড়িটা আমার ভালোই লেগেছে